আপনি কীভাবে ভালো জাত শনাক্ত করেন সুস্থ প্রাণীদের কিছু লক্ষণ কী কী এই জন্য আপনি কী কারো পরামর্শ নিয়েছেন হ্যাঁ নিয়েছি জার্সি গাই রাখতে গেলে তাদের অনেক যত্ন করে রাখতে হয় তারা দুধ দেয় অনেক করে তাদের খোল দিতে হয় যাবনা দিতে হয় কেটে কেটে ভালো ভালো গরু সে ভালো দুধ দেয় তাদের ভালো রাখতে গেলে ভালো খাওয়াতে হয় ঘাস কেটে এনে দিতে হয় খোল জাবনা এদের করে ভালো করে দিতে হয় এরা মাঝে মাঝে চিকিৎসা না করলে এরা অসুস্থ হয়ে যায় তার জন্যে ডাক্তার করতে হয় করলে এরা ভালো থাকে